ভারতের শিক্ষা ব্যবস্থা খুবই ভালো খারাপ নয় এখন রাজ্য সরকারের হাতে চলে আছে সমস্ত কিছু এখন দিদি সব কিছু করছে তাই এখন সমস্ত বাচ্চারা ছেলে মেয়েরা সকলে স্কুলে যেতে পাচ্ছে তবে ভারতে যে জিনিসটার অভাব মনোভাব বড় বিশ্ববিদ্যালয় নেই সেগুলোর জন্য বাইরে যেতে হয় গ্রামে যেই স্কুলগুলো আছে সেই স্কুলগুলোয় যথাযথ টিচার নেই আমরা চাইব যে স্কুলে যথাযথ টিচার থাকুক এবং পরিকাঠামোগুলো ভালো হোক পড়াশোনার মান উন্নত হোক কিন্তু আজকের যে সব গার্জেনরা জামার লোভে খাবারের লোভে স্কুলে পাঠাচ্ছে সেই সব গার্জেনরা বুঝতে পারছে না যে স্কুলে কী রকম পড়াশুনা হচ্ছে কী হচ্ছে অনেক গরিব মায়েরা তারা চায় যে বাচ্চারা গিয়ে স্কুলে যাক গিয়ে এক মুঠো ভাত খেয়ে এলে তবু তো তার বাড়ির মিলটা বেঁচে যাবে সেই জন্য তারা ঠেলে তাদেরকে নিয়ে স্কুলে পাঠাচ্ছে স্কুলে গেলে ভালো এখানে স্কুলে পড়াশুনাও ভালো হয় কিন্তু অত্যন্ত টিচার কম থাকার জন্য স্কুলে পড়াশোনার মান খুব একটা ভালো নয় বিশেষ করে সরকারি স্কুলগুলোয় তো সমস্তটাই ঝুলে যাচ্ছে তারা টিচারের অভাবে বাচ্চাদের ঠিক ঠিক ঠিক ঠিক সহযোগিতা করতে পারছে না একটা টিচার সে কটা ক্লাস দেখবে ওয়ান থেকে ফোর পর্যন্ত চারটে পাঁচটা ক্লাস একটা টিচার কত দেখতে পারে সেখানে হয়তো দুটো টিচার আছে দুটো টিচার মিলে একশো বাচ্চাকে সামলানো সম্ভব না আমরা বাড়িতে দুটো বাচ্চা সামলাতে গিয়ে মায়েরা হিমশিম খেয়ে যাই সেখানে দুটো দিদিমণি বা দুটো মাস্টার কী করে ওই একশো বাচ্চা সামাল দেবে সেই জন্য একটু সমস্যা হচ্ছে আমরা চাইব স্কুলগুলোতে যেন যথাযথ টিচার নিয়োগ করা হয়